প্রথমত ছোটো বাড়িতে কুকুর আছে কুকুরের বাচ্চা ছোট্টো কুকুরের বাচ্চা যখন হয় তো তাকে ছোটো কুকুরের বাচ্চাকে তাকে লিকুইড যতে বেশিরভাগ দুধই খাওয়ানো হয় যে বেবির দুধগুলো বাজারে কিনতে পাওয়া যায় ল্যাকটোজেন এরকম জাতীয় সেই দুধগুলো কিনে তাকে সময় সময় দু ঘণ্টা পর পর তাকে খুব যত্ন সহ করে দুধ গরম জলে গুলে তাকে যত্ন করে খাওয়ানো এবং খাইয়ে তাকে ন্যাপকিন দিয়ে মুছিয়ে পরিষ্কার করে দেওয়া তারপরে বাচ্চা কুকুরের বাচ্চা বলুন বা পশুর বাচ্চা যারা হয় ছোটোবেলায় খুব খুব ঘন ঘন টয়লেট করে বা হিশু করে তো সেগুলোকে পরিষ্কার পরি করে রাখা সঙ্গে সঙ্গে ন্যাপকিন দিয়ে মুছে পরিষ্কার করা তারপরে তাদেরকে ঠিক টাইম টাইম মতন ভ্যাকসিনগুলো দেওয়ানো ক্রিমির ওষুধ খাওয়ানো বিশেষ করে কুকুরদের তো ক্রিমির ওষুধ খাওয়াতে হয় দু মাস পর পর ক্রিমির ওষুধ খাওয়ানো ঠিক টাইম টাইম যখনকার যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনগুলো দেওয়া কুকুরের বাচ্চা বা পশুর বাচ্চা যেমন সেফ থাকে তো সেরকম যে বাড়িটাকে পালন করা হয় সেই বাড়ির মালিক বাড়ির বাড়ির সমস্ত সবাই সাবধানে থাকতে পারে তারাও সেফ থাকতে পারে ভালো থাকতে পারে সুরক্ষিত থাকতে পারে আর বাচ্চাদের যে জায়গা তাদের যে বাসস্থান সব সময় যেন আলো বাতাস ফেলে শুষ্ক জায়গা শুকনো জায়গা আলো বাতাসে ভরপুর এরকম জায়গায় তাদের রাখা প্রয়োজন বাচ্চাদের খাবারের দিকে স্বাস্থ্যের দিকে তারা যেন ঠিক ঠাক খাচ্ছে সব কিছু তাদের বিশেষ করে পায়খানাটা লক্ষ্য করা কেমন পায়খানা করছে কখন কীভাবে কীরকম পায়খানা করছে এগুলো দিকে খেয়াল রাখা এরপরে বলব বাচ্চা যখন ছোটো থেকে আস্তে আস্তে বড়ো হয় প্রজননের সময় হয় সেই প্রজননের সময় যে মা পশুটি থাকে তাকে যত্ন নেওয়া তার শারীরিক যত্ন নেওয়া সে কতটা সুন্দর সুস্থ সবল আছে কি না সেটা দেখা তার যে বাসস্থান সেটাকে সুন্দর করে রাখা তার খাওয়ার প্রতি যত্ন নেওয়া এইরকমভাবে আমরা যত্ন নিয়ে থাকি পশুদের প্রতি এবং সবথেকে সব সময় বেশিষ করে লক্ষ্য রাখ লক্ষ্য রাখতে হবে সে যে বাসস্থানটাই থাকছে সেই বাসস্থানটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে যাতে জীবাণুমুক্ত থাকায় সেরকম সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলো বাতাসযুক্ত জায়গায় তাদেরকে রাখতে হয়